আমি একবার জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে ঘুরতে গিয়ে কয়েকদিন আমাদের থাকতে হয়েছিলো কারণ সে জঙ্গলটা খুব সুন্দর দেখতে ছিল তো সেখানে অনেক পশু পাখি বিভিন্ন ধরনের পাখি আমরা দেখতে পাই বা তার সঙ্গে হরিণ বা সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা হরিণ বিভিন্ন রঙের পাখি বিভিন্ন বিভিন্ন রকম আমরা সেখানে পাহাড়ও ছোটো বড়ো সব রকমই দেখতে পাই সেখানে ঝর্ণাও ছিল তো এত সুন্দর পরিবেশটা ছিল সেখান থেকে আমরা আসি নি প্রায় পাঁচ সাত দিন রয়ে গিয়েছিলাম তো হটাৎ করে আমরা একবার খাওয়া দাওয়া করে ওই জঙ্গলের মধ্যে একটা রেস্তোরাঁ ছিল ছোট্ট সে রেস্তোরাঁতে খাবার খেয়ে আসছি আসার সময় হঠাৎ করে দেখতে পাই যে যেন একটা বাঘের মতো লাগলো পেরিয়ে যাচ্ছে তখন টাইমটা ছিল প্রায় চারটা বাজে তো সেটা দেখে হটাৎ অবাক হয়ে গেলাম যে এটা কি এটা সত্যি বাঘ এটা একবার ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ভয়ের সঙ্গে সঙ্গে খুব আনন্দও হচ্ছিলো তো তখন সেই মুহূর্তে আমার কাছে হাতে ফোন ছিল তো ফোনটা নিয়ে আমি ফটো তুলেছিলাম বাঘটা বুঝতে পারে নি বাঘটা একটা শিকার ধরে সে শিকার খাচ্ছিলো মানে খাবার খাচ্ছিলো তো সেই সময় সে মন দিয়ে যেহেতু খাবার খাচ্ছিলো সেই সময় আমি অনেকগুলো ফটো তুলে নি সে ফটোগুলো তোলার পর আমার বন্ধু বান্ধবদেরকে পাঠাই আত্মীয় স্বজনদেরকেও পাঠাই তারা দেখে সবাই অবাক হয়েগেছিলো বা সেই আমি ফটোগুলো আবার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলাম ওই দিনটা আমার সারা জীবন মনে থাকবে এত ভালো লেগেছিলো যে কি আর বলবো বাঘ কি মানুষ হঠাৎ করে দেখতে পায় কিন্তু আমি বাঘ দেখেছিলাম সামনে থেকে একদম খুবই সামনে যেটা মানে অলীক কল্পনা